পূর্ব মেদিনীপুর জেলায় জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলি এইগুলো খুব জনপ্রিয় এবং এই খেলাগুলির মাধ্যমে সব মানুষরা একত্রিত হয় এইভাবে কারণ ফুটবল খেলাতে যেন যেমন এগারোজন করে খেলোয়াড় থাকে ক্রিকেট খেলায় যেমন এগারোজন করে খেলোয়াড় থাকে তেমনি কিছু বাড়তি প্লেয়ারও নিয়ে রাখা হয় পনেরো থেকে ষোলোজন তাই সবাই এক কাছে একত্রিত হয়ে সব খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয় সবাইকে কে কোন স্থানে খেলবে এবং এই খেলার মাধ্যমে প্রতিটা মানুষকে একত্রিত করা হয় কারণ এই খেলা দেখার জন্য প্রতিটা দর্শক দূর দূরান্ত থেকে দেখতে আসে এই খেলা তাই এই একত্রিত এইভাবেই কাজ করে এবং এই পূর্ব মেদিনীপুর জেলায় এই খেলাগুলি খুবই জনপ্রিয়